দাদা আমরা ঘুরতে যাবো একটা গাড়ি বুক করতে চাইছি ছোট গাড়ি চারজনের জন্য হলে কত টাকা পড়বে আর যদি বড় গাড়ি ছজন বা আটজন ধরে এরকম গাড়ি বুক করলে টোটাল কত টাকা পড়বে একটু বললে ভালো হয়